মানুষের রান রাঁধুনীর যে প্রণালী সেটা বিভিন্ন রকমের হয় বিভিন্ন পাচকের রান্না বিভিন্ন রকমের হয় তবে আমার রান্নাঘরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে রান্না করার হাঁড়ি খাওয়ার থালা কাপ ডিশ প্লেট এছাড়াও বিভিন্ন ধরনের চামচ বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের সবজি রাখার জিনিস ফ্রিজ বহুধা জিনিস আছে তবে কিছু কিছু জিনিসগুলি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্যে আপনি ডিম বা দুধ অন্য ধরনের স নরম পানীয় কিন্তু রাখার জন্য ভীষণ জরুরি একটা জিনিস এছাড়া বিভিন্ন মশলাপাতির কৌটো যেগুলো কিন্তু বিভিন্ন ধরনের মশলা থাকে যেমন গরম মশলা হলুদ নুন এবার আলাদা করে রাখা হয় এছাড়া তেলের পাত্র সেটা কিন্তু ভীষণ জরুরি রান্নার কড়াই বেসিন এগুলো ভীষণ জরুরি একটা জিনিস এছাড়া হাতা বিভিন্ন ধরনের হাতা পাওয়া যায় এক ধরনের হাতা হয় যেগুলি তরকারি ঘাঁটার জন্য ব্যবহার হয় অন্য ধরনের তরকারি আর দেওয়ার জন্য বা পরিবেশন করার জন্য ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ধরনের চামচ যেগুলো নুন দেওয়ার জন্য ব্যবহার হয় ছোটো ছোটো চামচ খাওয়ার চামচ আবার কিন্তু ভীষণভাবে আলাদা এছাড়া অন্যান্য যে বিষয়গুলি খে দেখা যায় সেগুলো হচ্ছে রান্নাঘরের মতো এত বহুধা জিনিসপত্রের জায়গা কিন্তু খুবই কম দেখা যায় এবং ভারতবর্ষের প্রত্যেকটি গৃহিনীর রান্নাঘরে কিন্তু এই ধরনের বৈচিত্র্য বর্তমান